আমার কাছে যেসব কাস্টোমাররা আসে তারা সবাই মহিলা আমি মহিলাদের জামা চুড়িদার ব্লাউজ বানিয়ে দিই আমি ব্যবসা চালাই না কিন্তু মাঝে মাঝে এইগুলো বানাই আর কোনো কারখানায় আমি কাজ করি না একটি জামার জন্য আমি দুশো টাকা নিই চুড়িদারের জন্য তিনশো টাকা ব্লাউজ আড়াইশো টাকা নানা ডিজাইনের ব্লাউজ তিনশো কি সাড়ে তিনশো দাম নিই